ঝাড়গ্রাম জেলার ছেলে মেয়েদের জন্য অনেক প্রধান চ্যালেঞ্জ এবং সুযোগ রয়েছে তার মধ্যে আমি কয়েকটি বলবো তার মধ্যে কয়েকটি হলো ন্যাশেনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল উচ্চ ঝুঁকিপূর্ণ যৌন আচরণ এবং প্লেসমেন্ট প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্লক অফিস পথমেই আমি বলবো ন্যাশেনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল নিয়ে এটি ঝাড়গ্রামের ছেলে মেয়েদের জন্য একটি খুব ভালো প্রোগ্রাম যেটিতে এইখানে ঝাড়গ্রামের ছেলে মেয়েদের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে অনেক রকম প্রশিক্ষণ দেওয়া হয় যার যার জন্য ঝাড়গ্রামের ছেলে মেয়েরা মোটামোটি বেতনের সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে থাকে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ যৌন আচরণ ঝাড়গ্রামের ছেলে মেয়েদের জন্য আরেকটি পোগ্রাম অন্য পোগ্রামগুলির মধ্যে আরেকটি পোগ্রাম হলো উচ্চ ঝুঁকিপূর্ণ যৌন আচরণ যেখানে এই ঝাড়গ্রামের ছেলে মেয়েদের উচ্চ ঝুঁকিপূর্ণ যৌন আচরণ নিয়ে শিক্ষা দেওয়া হয় এই পোগ্রামটি ঝাড়গ্রামের ছেলে মেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা প্রদান করে এবং খারাপ যৌন আচরণ থেকে বাঁচাতেও সাহায্য করে প্লেসমেন্ট লীংক কর্মসূচি এটি ঝাড়গ্রামের ছেলে মেয়েদের একটি বিরাট বড়ো কর্মসংওস্থান ও শিক্ষার সুযোগ করে দেয় এই পোগ্রামটিতে ছেলেরা তাদের দক্ষতা নির্মাণ করতে পারে এবং এইটি অনেকের ব্যক্তিগত বিকাশেও সহায়তা করে আর তাছাড়াও ঝাড়গ্রামের ছেলে মেয়েরা অনেক সময় ব্লক অফিস থেকেও অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং ব্লক অপিসের মাধ্যমে যেই সব কাজগুলি আসে সেইখান থেকেও ঝাড়গ্রামের ছেলে মেয়েরা অনেক কিছু কাজ পেয়ে থাকে এবং অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে এছাড়াও ঝাড়গ্রামে আরো অনেক সুযোগ এবং আরো অনেক প্রকল্প রয়েছে যেই প্রকল্পগুলি ঝাড়গ্রামের ছেলে মেয়েদের নেত ভালো নেতৃত্ব দেয় এবং ছেলে মেয়েদের সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য